পশ্চিমবঙ্গের প্রাইভেট শিক্ষার বিকল্পগুলি হল যেমন কোচিং সেন্টার বা টিউশানে ক্লাস করানো বা আধা বেসরকারি যেগুলো স্কুল এইগুলি হল প্রাইভেট শিক্ষার বিকল্প এবং এখানে গুনমাণ বা খরচ অথবা যোগ্যতার ক্ষেত্রে তারা সরকারি শিক্ষার সাথে তুলনা করতে পারে না কারণ সরকারিতে যেটা বিনা পয়সায় বিনা খরচে শিক্ষা দেওয়া হয় সেই সেই বিনা খরচে কখনই টিউশন বা কোচিং সেন্টারে বা আধা বেসরকারি স্কুলগুলিতে হয় না কারণ সেখানে যথেষ্ট পরমাণে খরচ দিয়ে অর্থাৎ মাসিক বেতন দিয়ে সেখানে বাচ্চাদেরকে করা ক্লাস মানে শিক্ষা গ্রহণ করতে হয় এবং তা সময় অনেক কম হয় কারণ স্কুলের সময়টা মানে সরকারি শিক্ষার ক্ষেত্রে সময়টা অনেকটা বেশি থাকে এবং এই সব ক্ষেত্রে সময়টাও কম থাকে কারণ একই দিনে তারা একসাথে অনেকগুলি ক্লাস করান এবং সেগুলো ভাগে ভাগে ভাগে করানোর জন্য একটা একেকটা ক্লাস এক থেকে দুঘন্টার বেশি কখনই হয়ে ওঠে না এবং স্কুলের ক্ষেত্রে এবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেগুলি মোটামুটি চার পাঁচ ঘন্টার নিচে হয় না যেটা কোচিং সেন্টার হোক বা টিউশানের ক্ষেত্রে সেগুলো অনেক কম হয় এক থেকে দুঘন্টার বেশি হয় না ক্লাস